আমি ওই তপতী ঘটক বলছি আপনি সায়ন বাবু তো বলছি তাহলে নতুন বছর তো পড়ে যাচ্ছে তাহলে পিকনিক করতে যাওয়ার কিছু পরিকল্পনা হচ্ছে না কি বাদবাকিরা তো বলছে যে সবাই সবাইকে ফোন করে যোগাযোগ করে দেখা যাক যে কোথাও পিকনিক করা যাবে না কি এই পরিকল্পনা কিছু করা কী কী হবে ওই হলদিয়ার দিকে কি যাবেন পিকনিক করতে হ্যাঁ তাহলে ওই হ্যাঁ সবাই তাহলে যাব সবাই তাহলে বাড়ির সব সদস্যদেরকে নিয়েই যাওয়া হোক না সেটাই তো ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আমি তাহলে ওই গ্রুপে একটা মেসেজ করে দেবো যাতে সবাই দেখতে পায় তারপর কে কী উত্তর দেয় সেটা দেখা যাক না উত্তর দিক তারপর দেখা যাবে হ্যাঁ সেটা তো আমাদের প্রায় প্রতিবছর হয়েই চলে তাহলে এ বছরটায় আর বাকি থাকবে কেন বলুন করতেই হবে অসুবিধা নেই কিছু তো পিকনিকে খাওয়া দাওয়া কী হবে ভাবছেন আমরাই দুজনে আগে আলোচনা করি না তারপর সবার সাথে করব তাহলে ছাগল

আচ্ছা ছাগল মাংস হবে না কি আচ্ছা তাহলে ওর সাথে একটু চাটনি মিষ্টি পাঁপড় ভাজা এগুলোও দিতে হবে কারণ বাচ্চাগুলোও থাকছে না হ্যাঁ তাই হবে অসুবিধা নেই যেখানে সবাই বলবেন তাহলে সেখানেই হবে অসুবিধা নেই আমাদের তাহলে ওই গ্রুপে মিটিং একটা বলে দিই যে মিটিং হবে সবাই কখন যোগ দিতে পারে সবাই জিজ্ঞাসা করো কোন দিকে কোন ভোট যায় দেখা যাক খাবার দাবারের দিকেও আর তারপরেই হ্যাঁ সেটা নিয়েই তো ভাবতে হবে কারণ সবারই মত চাইতে এখানে ঠিক আছে অসুবিধা তো নেই সবাইকে নিয়েই তো চলতে হবে আপনারও ফুল সদস্য যাবে তো বাড়ির

হ্যাঁ সবারই সদস্যদেরকেই নিয়ে যেতে বলব কারণ বাচ্চাগুলোও খুব আনন্দ পাবে সবাই সবার সাথে খেলবে এখন তো খেলাধুলা উঠেই গেছে তবু পিকনিক করতে যেহেতু খেলাধুলা হবে আর কি পিকনিক করতে গেলে একটা মজাই হয় আচ্ছা অসুবিধা নেই কারণ শীতকালে পিকনিক না করলে মনে হচ্ছে যেমন মজাটা হচ্ছে না আর কি পিকনিক একটা চাই শীতকালে আচ্ছা অসুবিধা নেই তাহলে আচ্ছা আমি গ্রুপে মেসেজ করে দেবো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে প্রথম তুলবেন তারপর আমি বলব ঠিক আছে তাহলে রাখছি তাহলে